আমাদের এখানে একটি সাঁই মন্দির রয়েছে সেখানে সন্ধ্যেবেলা ভজন হয় সেখানে অনেক রকম অনেক লোক জুটে এবং অনেক রকম যন্ত্রপাতিও থাকে তার মধ্যে যেটা মেন সেটা হচ্ছে সেটা হারমোনিয়াম এবং তার সঙ্গে ডুগি তবলাও থাকে বা আরেকটা একটা পিয়ানো টাইপেরও একটা জিনিস থাকে সেটা বাজানো হয় এবং আমাদের খুব ভালো লাগে প্রত্যেক সন্ধ্যাবেলা এখানে ভজন করা হয় বা গ্রামের যত লোকজন আছে বয়স্ক থেকে বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকে এখানে আসে ঠাকুরের এখানে নাম গান হয় তো সেখানে সবাই আসে বা প্রসাদ বিতরণ হয় সন্ধ্যেবেলা ঠাকুরের শীতল আরতিও হয়